আমাদের ঝাড়গ্রাম জেলা হচ্ছে প্রত্যন্ত মানে ভিতর দিকের গ্রামগুলি প্রত্যন্ত গ্রাম যেখানে অনেক সুবিধা নেই বিশেষ করে বলতে গেলে অসুবিধেটাই যেন বেশি আছে কারণ সেখানে খেলাধুলার যাবতীয় সামগ্রীক জিনিসপত্র কিন্তু নেই বা খেলাধুলো করাতে গেলে একটা কোচিং চাই বা একজন কোচ হিসেবে একজন কোনো ভালো স্পোর্টস ম্যানকে চাই সেই স্পোর্টস ম্যান বা কোচিং কোচ কিন্তু নেই সেই জন্য অনেক ছেলেরা কিন্তু অনেক খেলাধুলোতে ভালো থাকে এবং গ্রামের ছেলেদের ভেতরে কিন্তু অনেক স্টেমিনা থাকে যার কারণে ওরা অনেকক্ষণ ধরে ছুটতে পারে এবং সেই ছুটার স্টেমিনার মধ্যে কিন্তু অনেকটা এনার্জি লেভেল তাদের থাকে অনেক ছেলে কিন্তু গ্রামের ছেলেরা ক্রিকেট খেলতে খুব পছন্দ করে ক্রিকেটের মধ্যে অনেক ছেলে কিন্তু হয়তো হতে পারে শচিন হতে পারে সৌরভ কিন্তু তাদের শুধু অভাব অনটনের জন্য তারা কিন্তু সেই খেলতে পারে না বা সুবিধা পেতে পারে না আর তাছাড়া ওরা অনেক গরীব অত্যন্ত মধ্যবিত্ত তার যার কারণে তাদের অভাব যেন তাদের খেলাধুলোকে আক মানে চিপে গলা চিপে ধরে রেখেছে যে খেলাধুলোতে ভালো হলেও তারা কিন্তু এগিয়ে যেতে পারবে না শুধুমাত্র অভাব ও অবহেলার জন্য সেখানে যদি কোনো রকম কোনো কোচ থাকে ভালোভাবে তাহলে সে কোচের দ্বারা কিন্তু তারা সেই জায়গাতে এগিয়ে যেতে পারে এবং তারা কিন্তু খেলাতে অংশগ্রহণ করতে পারে কিন্তু সেই একমাত্র সমর্থনের জন্য এবং অবহেলার জন্য তারা কিন্তু সেই খেলাতে অংশগ্রহণ করতে পারে না এটা তাদের মু চ্যালেঞ্জের অনেক বড়ো মুখ একটা